না রান্না করা যে শুধুমাত্র মহিলাদের কাজ এটা নয় পুরুষদেরও কাজ আর এই যে রান্না বান্না করা এগুলো যে বাড়ির মহিলারাই শুধু করবে পুরুষরা করবে না এরকম নয় কিছু কিছু পুরুষরা আছে যারা তো হোস্টেলে থাকে যেই ছেলেগুলো পড়াশুনা করে বাইরে থেকে যারা বাইরে থেকে কাজ করে তারা তো নিজে রান্না করেই খায় এছাড়াও বিভিন্ন যে আমাদের এই বিদেশ বিদেশ এখানে বিভিন্ন ধরনের যে খাবারের দোকান আছে রেস্টুরেন্ট আছে এগুলোতে তো পুরুষরা রান্না করে সব থেকে বড়ো শেফ হচ্ছে পুরুষ নারী নয় মহিলারা নয় তো সেহেতু পুরুষদেরও সমানভাবে রান্না করার অধিকার আছে ওদেরও এটা কাজ ওরাও এই কাজে প্রফেশান হিসাবে কাজ করে এ কাজে যুক্ত হয় রান্না বান্নার কাজে বিভিন্ন যেই যে ম্যানেজমেন্টের কাজগুলো হয় যেখানে বড়ো বড়ো রেস্টুরেন্টগুলো হোটেলগুলো এখানেও কিন্তু বেশিরভাগ পুরুষই কাজ করে মহিলারা নয় মহিলারা শুধু বাড়িতেই রান্না করে এছাড়াও বাড়িতেও পুরুষরা রান্না করে যখন কোনো কারুর স্ত্রী যখন বাইরে কাজে যায় বা সে কোনো চাকরি করে তখন সে ক্ষেত্রে পুরুষরা বাড়িতে থাকে যদি থাকে তখন রান্না বান্না করে এছাড়াও আমাদের বাড়িতে আমার বাবা ভাই দুজনেই রান্না পারে করে আমার বাবাও রান্না পারে আমার বাবাও খুব ভালো খুব সুন্দর রান্না করে যেদিন মা থাকে না বাড়িতে সেদিন বাবাই রান্না করে মাঝে মাঝে মায়ের যদি শরীর খারাপ হয় তখন বাবাই রান্না করে তো আমার ভাইও রান্না করে আমার ভাই যখন যখন বাড়িতে কেউ থাকে না তখন ও নিজেই রান্না করে নিজে খেয়ে দেয়ে স্কুলে চলে যায় মহিলারা তো রান্না করেই কিন্তু সমানভাবে পুরুষদেরও অধিকার আছে রান্না করার